আমার বাগানে রোপণ করা যে গাছপালাগুলি রয়েছে সেগুলিকে আমি যখন বাড়তে দেখি আমার ভীষণ আনন্দ হয় আবার সেই গাছগুলিতে যদি আবার নতুন করে ফুল ফোটে সেই আনন্দের কথা তো আর কিছু বলারই নয় আমি সবাইকে ডেকে ডেকে সেগুলো দেখাই আমার জেঠিমা কাকিমাদেরকে যে আমার গাছে ফুল ধরেছে তোমরা দেখো দিয়ে সেই ফুলের ছবি তো ছবিও আমি তুলে রাখি এবং এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ সেইগুলো আমি আবার স্টেটাসেও দিই অন্যদেরকে দেখানোর জন্য আমার গাছে ফুল ফল যাই ধরুক না কেনো আমি প্রত্যেকের সাথেই সেই অভিজ্ঞতাগুলি শেয়ার করে থাকি গাছ আসলে মানুষের মনকে খুব শান্ত করে এবং পরিবেশকে সুস্থ করার চেষ্টা করে গাছ লাগানো বা গাছকে ভালোবাসা কিন্তু প্রকৃতির এক প্রকৃতির প্রতি এক আত্যন্তিক ভালোবাসার কথা বলতে পারেন